ছোটো থেকেই আমরা নদীর তীরেই বড়ো হয়েছি তাই আমাদের মাছ ধরে জীবনযাপন করতে হয় মাঝে মধ্যে বাবা যখন চলে যায় আমার বাবা একজন জেলে তাই মাছ ধরে আমাদের জীবনযাপন করতে হয় মাঝে মধ্যে যখন বাবা মাছ ধরতে যায় তখন মাঝে মধ্যে নদীতে ঝড় ওটে ঝড় হলে তখন নদীতে জীবনহানির শঙ্কা বেড়ে যায় তাই আমাদেরও যেতে হয় মাঝে মধ্যে তাই তাই আমরা লাইফ জ্যাকেট নিয়ে আমাদের যেতে হয় বাবার কাছে এবং মাঝে মধ্যে ঝড় ঝড় হলে মাঝে মধ্যে মাছও হয় না মাছ না হলে আমাদের আর্থিক অবস্থা কমে যায় এবং মাঝে মধ্যে না খেয়েও থাকতে হয় তাই আমাদের মাছ ধরা মাছ ধরে আমাদের জীবনযাপন চালাতে হয় তাই আর এবং নদীতে বান ডাকলে নদী নদীতে বান ডাকলে নদীরও জল খারাপ হয়ে যায় এবং নদীর দ্যান একমুখো হয়ে আর এক মুখো নেমে যায় তাই নদীর জল বেড়ে যায় এবং জীবনহানির বেশি সম্ভবনা থাকে তাই বান ডাকার সময় নদীর থেকে মাছ ধরা যায় না এতেই বেশি ক্ষতি হয় আমাদের পরিবারের তাই এই সব বিষয় নিয়ে এই সব বিষয় নিয়ে সমস্যা হলো আর বছরগুলিতে জল দূষণের কারণে কারণে বিবিন্ন ধরনের জলাতঙ্ক রোগ হয় যেমন ব্যাকটেরিয়া এবং এ বিবি নদীর জল নদীর জল নদীর জল বেড়ে যায় এবং নদীর জল নোংরা হয়ে যায় জলের রঙ চেঞ্জ হয়ে যায় এবং মাছ মরে ভেসে যায় এবং তলদেশে জমাও হয়ে যায় তাই নদীর আবর্জনা ওই নদীর আবর্জনা ভিতরে নিয়ে নিয়ে নদীর গভীরতা কমিয়ে দেয় তাই এই সব কারণে নদীর জল দূষণ হয় এবং জল দূষণের কারণে নদীর আশেপাশে গ্রামবর্তী অঞ্চলের চাষ করা চাষ করা চাষ করা অসম্ভব হয়ে যায় এবং নদীর জল নোনা হয়ে যায়